কাজের বাইরে আমার অনেকগুলি শখ ও আগ্রহ রয়েছে যেমন রান্না করা গান গাওয়া নাচ করা আর সব থেকে বেশি আমার পছন্দ হয় সেটা হলো ছবি আঁকা এমনকী যে বিষয়ে আমি জানতে পারছি না সে বিষয় নিয়ে ব্যাখ্যা করা বা কারোর কাছ থেকেই জানার অদম্য ইচ্ছা আমার সবসময় থাকে এমনকী কাজের পর যখন কোনো কাজ থাকে না তখন কোনো একাকী জায়গাতে নির্জনভাবে বসে গান শুনতে ভালো লাগে এমনকী ব্যায়াম বিভিন্ন বিষয়ে কাজ করতে যেমন সেলাই আসন ইত্যাদি বিভিন্ন বিষয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে এছাড়াও কোনো বাচ্চাকে পড়ানো বা ছবি আঁকা শেখাতে অনুপ্রাণিত করতে আমার খুব ভালো লাগে